আমি আমার নিজের খেলাধুলার ভূমিকা বর্ণনা করতে পারি না কারণ আমি সেইভাবে খেলাধুলা করিনি এটি আমাকে এবং এটি আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত প্রভাবিত করে না আত্মার নেতৃত্বে দক্ষতা ফেয়ার প্লে মনো মনোভাব এবং ফোকাস ফোকাস আমি মনে করি কখনোই ত্যাগ করা উচিত না